হ্যালো হুম ঠিক আছে আমি দেখো সামনের তো সবাই সীট নিয়ে বসে গিয়েছে এবারে আমি দেখি ও চেষ্টা করি দেখি কিছুক্ষণ হলে ওরা যদি সীট কম্প্রোমাইস করে যদি সীটটা তোমাকে দিতে পারে জানলার পাশে তাহলে দেখছি একটু ওয়েট করতে হবে ঠিক আছে একটু হুম ঠিক আছে একটু ওয়েট করো দেখি সামনে কিছু স্টপেজে কিছু যদি লোক নেমে যায় তাহলে ওরা যদি না নামতে চায় কিছু লোক যদি স্টপেজে নেমে যায় তাহলে জানলার কাছে যদিও সীট কনফার্ম ফাঁকা থেকে যায় তাহলে আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে আগে তো যাই কোন ও স্টপেজে নামবেন সেখানে তো যাই তার পরে আমি হ্যাঁ তার পরে আমি দেখছি ঠিক আছে দেখছি আমি ঠিক আছে একটু ওয়েট করলে আমি ঠিক দেখে নিচ্ছি আচ্ছা দেখি তাহলে আমি ঠিক আছে আমি দেখছি চেষ্টা করে কতটা কী করতে পারি হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে আমি দেখি স্টপেজে কোন ধরার চেষ্টা করছি আপনিটা আগে তো ব মানে সীটে বসুন তার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ